আমি কিছু যানবাহনের নাম বলছি সেগুলি হলো অটো রিকশা বাইক ই চন্দ্রযান কার্গো শিপ উড়োজাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার ডুবোজাহাজ এক্কা গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বাস

দোতলা বাস ট্রেন গাড়ি মটর রেলগাড়ি স্কুটি অ্যাম্বুলেন্স জাহাজ পাল্কি

চন্দ্রযান ট্র্যাক্টর দমকল ট্যাক্সি রোড রোলার রকেট জেট বিমান ডিঙি নৌকা কলার ভেলা পাতাম নৌকা রতানী নৌকা বাচারি নৌকা গয়না নৌকা ঘাসী নৌকা নায়ড়ি নৌকা সাম্পান নৌকা ইলশা নৌকা কোষা নৌকা পানশি নৌকা মারুতি ভ্যান ল্যাম্বরগিনি ইত্যাদি